হ্যাঁ কারুশিল্প আর শিল্পের কাজগুলি অনলাইনে কেন বেচা হতে শিল্পীরা অনেকটাই প্রভাবিত হয়েছে কেন আগে তো অনলাইনের ব্যবস্থা ছিল না যার জন্য তারা কোনো হস্তশিল্প জানার পরেও সেটা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছাতো না তাদের মধ্যেই সীমিত থাকতো ইন্টারনেট হওয়াতে সেই জিনিসটা সুবিধা হয়েছে তারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে সেটা স্প্রেড করতে পারছে এবং তাদের যে হাতের জিনিসগুলো সেটা তারা বিভিন্নভাবে প্রকাশ করতে পারছে এবং সেই দেখে যেমন বিভিন্ন রকম কানের দুল গলার হার বা পোড়ামাটির জিনিস সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই স্ক্রিনে অনেক সময় নম্বর দিয়ে দেওয়া হয় ফোন করে তাদের অর্ডার দেওয়া হয় তা সোশ্যাল মিডিয়াটার জন্য অনেকটাই সুবিধা হয়েছে এই সব কাজে